প্রথমত বুনন এবং সেলাই আমার স্কুল জীবন থেকেই পাওয়া তার প্রতি আকৃষ্ট হওয়া এবং বুড়াশালার জীবনে প্রভাবিত করেছে বলতে গেলে কোনো ছোটো জিনিসকে আমি কোনো ছোটো ছোটো জিনিস জুড়ে আমি নতুন জিনিস বানাতে শিখেছি বা নতুন রূপ দিতে শিখেছি নতুনভাবে আঁকা আঁকার উপরে ডিজাইন করতে শিখেছি এবং আমার কাজে অনেকে খুশিও হয়েছে তো তার থেকে আমি অনেক প্রভাবিত হয়েছি এটি আমার জীবনের সবথেকে বড়ো উপার্জন সোর্স বলা যায় এর থেকেই আমার সংসার চলে এবং উপার্জন করি এর থেকেই অর্থ উপার্জন আমার এর থেকেই আসে আমার জীবন এর থেকেই চলে সবাই আমার সংসার চলে এর থেকেই বুনন এবং সেলাই আমার জীবনে অনেক প্রভাবিত করেছে আর এর থেকে শারীরিক অ শারীরিক ব্যথা বলতে যে যেহেতু বুনান সেলাইয়ের কাজ মানে বসে কাজ করা তো এর থেকে অবশ্যই কোমরের সমস্যা তো অবশ্যই আছে এবং হাত সেই সঙ্গে হাতের সমস্যা পায়ের ব্যথাও দেখা দেয় বুনান আমার জীবনে বুনন আমার সেল আমার জীবনের অনেক বড়ো একটা প্রভাব ফেলেছে যার জন্য আমি আজ এখানে দাঁড়িয়ে আছি তো আমার অর্থ উপার্জন এর থেকেই হয় এর কারণে আমার অবশ্যই শারীরিক সমস্যা দেখা দিয়েছে কোমরের ব্যথা পায়ের ব্যথা হাঁটুর ব্যথা তো সমস্যা হয় আমার বসতে উঠতে বলেন কিন্তু তার থেকে এর থেকেই আমার সংসার চালে তো আমি এতে ভালোই চলছে আমার এর থেকে